হ্যালো এটা কি প্যান কার্ড অফিস হ্যাঁ প্যান কার্ড অফিস কী করতে হবে কবে যাব প্যান কার্ড করতে গেলে কী হ করতে হবে ঠিক আছে কবে যেতে হবে আপনি থাকবেন তো ঠিক আছে আমিও যাব কবে যাব ঠিক আছে যাচ্ছি আমি অমুক দিনে যাব কটার সময় যাব সেটা তো আমার জানা নেই জানতে হবে বললে সেই সময় চলে যাব আর আসছি আমি কি প্যান কার্ড করতে গেলে কী লাগবে সেটাও জানতে হয় না জানলে আমি কী নিয়ে যাব ঠিক আছে আমি যাব অমুক দিন যাব আমি বারোটার সময় যাব ঠিক আছে আমি করব করতে হবে করাও দরকার ঠিক আছে করা যাবে করবখনে আচ্ছা আমি যাব